ঘুরতে যাওয়ার জন্য সবথেকে ভালো কাল হচ্ছে ভালো ঋতু হচ্ছে শীত ঋতু যেই সময় অনেকেই ঘুরতে যান প্রত্যেকটা যে মানুষই শীতকালেই ঘুরতে যাওয়ার চেষ্টা করেন কারণ শীতকালে প্রথম কথা হচ্ছে সবার অফিস হোক স্কুল হোক সব কিছু ছুটি থাকে আর দ্বিতীয় কথা হচ্ছে শীতকালে প্রচুর রকমের খাবার দাবার সব কিছু নতুন নতুন প্রত্যেকটা জায়গায় শি শীতকালে কিছু স্পেশাল কিছু বিশেষ কিছু খাবার দাবার থাকে আর শীতকালে ঘোরার একটা মজাই আলাদা কারণ শীতকালে প্রত্যেকটা জায়গায় আল শীতকালের প্রকৃতিতে একটা আলাদাই একটা আমেজ থাকে যাই যার জন্য আমি শীতকালটাই ঘোরার জন্য পছন্দ করি সে যে কোনো জায়গায় ঘুরতে যাই না কেন এমনকি শীতকালে যদি দার্জিলিং কাশ্মীর এই জায়গাগুলোতেও যাওয়া যায় ওখানেরও যে সুন্দর প্রাকৃতিক দৃশ্য জাস্ট স্নো ফল হয় সেগুলো দেখার মতন দৃশ্য আর শীতকালে আকাশ একটু অন্য রকমই থাকে তার জন্য শীতকালের প্রকৃতিগত গুনের জন্য আমার শীতকালটাই ঘুরতে যাওয়ার জন্য পছন্দ